আচ্ছা কতো দামের মধ্যে দেবো বলবেন ম্যাডাম ঠিক আছে এই দিদিভাইকে ওই চূড়ের বাক্সটা এনে দেখান তো দেখুন আপনার কোনটা পছন্দ হয় আচ্ছা দেখুন কোনটা পছন্দ হয় আপনার সেই দামের মধ্যেই দেখিয়ে দেবো না না আছে আরও অন্য বাক্স আছে হ্যাঁ হ্যাঁ মিনে করাও আছে তাহলে কি ওইটা একটু দামের মধ্যে পড়বে দিদিভাই কোনো অসুবিধা নেই তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই নিন এর একটা আর একটা মিনে করা বক্স আছে এটা দেখুন তো কোনটা পছন্দ হয় হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সাইজ আছে কোনো অসুবিধা না আপনি দেখুন না ঠিক আছে তাহলে এটা সাইড করে রাখবো

ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা পাতি হারের বক্সটা এনে দেখাও তো দেখুন তো ম্যাডাম আপনার কোনটা কোন ডিজাইনটা পছন্দ হয় হ্যাঁ হ্যাঁ আছে আপনি বসুন এনে দেখাচ্ছে বক্সটা ওই ঘরে আছে তো এনে দেখাচ্ছে আচ্ছা দিদিভাই আপনি চা খাবেন কি কোল্ড ড্রিঙ্কস খাবেন বলুন ঠিক আছে ঠিক আছে ম্যাডাম এই জয় এখান থেকে একটু দিদিভাইকে একটু চা এনে দিন তো আচ্ছা দাঁড়ান চাটা খেয়ে দিদিভাই দেখুন এই বক্সটায় ইট কোনটা পছন্দ হয় ঠিক আছে আচ্ছা আমি কি দুটো ওয়েট করবো চূূড়টা আর এই পাতিহারটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই দুটো মিলিয়ে আপনার পড়বে ওই দু লাখ পাঁচ হাজার টাকার মতো কোনো অসুবিধা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি স্যার স্যারের সাথে কথা বলে দেখছি আপনার কছু কম করা যায় নাকি আচ্ছা স্যার আপ এই ম্যাডাম এই দুটো জিনিস পছন্দ করেছে কি কিছু কম করা যাবে ওঁর কাছে একটু দামে বেশি হচ্ছে উনি এখান থাকে আমাদের দোকান থেকে জিনিসপত্র কেনেন আচ্ছা ম্যাডামকে ওই দু হাজার টাকার মতো কম হবে ম্যাডাম দেখুন দু হাজার টাকার মতো কম হবে ঠিক আছে আপনার জন্য একটা নোজ পিন গিফট আছে এর সাথে ঠিক আছে অবশ্যই এটা নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই গিফট দেবো নিশ্চয়ই গিফট দে ঠিক আছে আচ্ছা ম্যাডাম আবার আসবেন কিন্তু হ্যাঁ